হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন আচ্ছা হ্যাঁ বলুন আমাদের এখানে সমস্ত রকমের জুতোই পাওয়া যায় আপনার কীরকম লাগবে হ্যাঁ হ্যাঁ স্পোর্টস শ্যু হবে ছেলে না মেয়ে আর আচ্ছা আচ্ছা তা স্পোর্টস শ্যুও তো বিভিন্ন রকম আচ্ছা আচ্ছা বিভিন্ন রকম দামের আছে তো আপনি কীরকম মধ্যে নিতে চাচ্ছেন ইকটু বলেন হাই কোয়ালিটি না তাহলে আচ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা হুম হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই তো আপনি নিতে পারেন বিভিন্ন রকমই আমাদের এখানে পনেরোশো টাকা থেকেই স্টার্ট স্পোর্টস শ্যু এরপরেও বিভিন্ন ধ বিভিন্ন রকম দামের আছে এছাড়াও অন্যান্য রকমের অনেক জুতোই আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না সে আমাদের এখন তো অনলাইনের যুগ এসছে আমি আমাদের ফোনেও অনেক হ্যাঁ আমাদের নিজেস্ব ফেসবুক পেজও আছে ওই পেজের মধ্যেও আমরা অনেক সময় ছাড়ি আপনি দেক হুম হ্যাঁ হ্যাঁ একদম একদম এছাড়া অন্য অন্য কিছু লাগবে কি দিদি হ্যাঁ অন্য অন্য কোনো জুতো লাগবে কি তাহলে আপনি দেখে নিয়ে একবারে অর্ডার করে দিন আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে সমস্ত কিছুই আছে আর দুটো এরকম কম্বো প্যাক অর্ডার করলে ডেলিভারি চার্জ অনেকটাই কম থাকে তো আমাদের হোম ডেলিভারির ব্যবস্থাও রয়েছে জুতোর না সেটা দেখুন বিভিন্ন রকম জুতোর বিভিন্ন রকম দাম হয় তো সেই অনুযায়ী যদি জুতোর এই মানে অনেকগুলো অনেক কয়টা জুতো হয় তাহলে আমাদের ইকটু চার্জটা কম হয় তখন বেশি ডেলিভারি চার্জ হয় না এছাড়া আপনি দেখে বলতে পারেন আমাদের নিজস্ব দোকান রয়েছে আলিপুরদুয়ারে এসেও আপনি ভিজিট করে যেতে পারেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর শ্রীলেদার্স এর জুতো তো পাওয়া যায় কি আমরা তো সব সময় এনে রাখি না আপনি যদি বলেন আমরা শ্রীলেদার্স এর জুতো এনে রাখ আপনাকে দিতে পারবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম একদম ঠিক আছে ঠিক আছে হুম